আমি যখন কলেজে পড়তাম তখন আমার বাংলা ভাষার ইতিহাস পড়ার সুযোগ হয়েছিল সেই সূত্র ধরে আমি বাংলা ভাষার ইতিহাস পড়েছিলাম যেখানে সময়ের সাথে সাথে বাংলা ভাষার বিকাশ ও বিকশিত হওয়ার পর্যায়গুলো আমি লক্ষ্য করেছিলাম বাংলা ভাষা প্রধানত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা অংশ এবং সেই ভাষা গোষ্ঠীর বিভিন্ন পর্যায় ধীরে ধীরে অতিক্রম করার পর একটা পর্যায় আসে সেটা হচ্ছে মাগধী অপভ্ৰংশ সেই মাগধী অপভ্ৰংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পশ্চিমা আর একটা হচ্ছে পূর্বী এই পূর্বী ভাগের একটা অংশ হলো বঙ্গ অসমীয়া এবং আরেকটা অংশ হলো ওড়িয়া এই যে বঙ্গ অসমীয়া সেখানের একটা অংশ হলো বাংলা এবং অন্যটি অংশ হলো অসমীয়া তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা অনেকগুলি পর্যায় অতিক্রম করে ধীরে ধীরে বর্তমানের বাংলা ভাষা রূপে বিকাশ লাভ করেছে প্রতিটা ভাষাই এভাবে বিভিন্ন ভাষা গোষ্ঠীর এবং বিভিন্ন পর্যায় অতিক্রম করে তা বিকাশ লাভ করে আমাদের বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয়